হ্যাঁ ডাক্তারবাবু আমি কিরণ বলছিলাম তো আমার যে হ্যাঁ তো আমার যে পায়ের অবস্থাটা ছিল তো সেটা এখন কীরকম কন্ডিশান অবস্থা সেটা বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওষুধ তো কন্টিনিউ করছি যেই রকম সময়ে বলেছিলেন সেই সময়ে ওষুধ নিচ্ছি সেই মতোই এখন বলতে যেরকম ছিল সেরকমই আছে ঠিক মানে কোনোরকম চেঞ্জ ঠিক আমি বুঝতে পারিনি এখনও তো সেজন্যে আপনাকে ফোনটা করলাম আচ্ছা

আচ্ছা তো এই অপারেশানটা যেটা হবে তো এটাতে কি মানে কীরকম হবে বা এটা কোনো সাইড এফেক্ট কী আছে সে সব কিছু বলতে পারবেন আচ্ছা তো আপনার সাথে দেখা করার মানে সময়টা কখন হবে মানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওষুধ তো আপনি যেরকম সময়মতো ওষুধ চালাতে বলেছিলেন সেই সময়মতো ওষুধটা চালাচ্ছি হুম হুম হুম হুম সে তো অবশ্যই আপনি তো যে ওষুধ বলেছিলেন সেগুলো তো আমি নিচ্ছি এবং তার সাথে যে সমস্ত ব্যায়ামগুলো করতে বলেছিলেন পায়ের সেটাও করেছি তো বাট কিন্তু আমি কোনোরকম মানে পরিবর্তন পাচ্ছি না আর কি সেজন্যই আরও ভয় ওটাতে আর কি যে এটা আদৌ হুম হুম হুম হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বললেন তো সমস্তটাই তো সেই হিসাবমতো ওষুধটাও চালাচ্ছি এখন আর এ ব্যায়াম যেরকম যা বলেছিলেন সেটাও করছি আর হুম আর এই মানে পরের সপ্তাহে যদি আপনার সাথে সময়টা হয় তাহলে সেটাই কি পাওয়া যাবে দেখানোর জন্য ঠিক আছে তাহলে তো যেদিন আমি আসব তার আগের দিনই না হয় ফোনটা করব হুম আচ্ছা ঠিক আছে রাখলাম ডাক্তারবাবু হ্যাঁ